হ্যাঁ আমার এলাকায় অপুষ্টি একটি সাধারণ সমস্যা আমি যেমন আমার বাড়ির পিছনে একটা পাড়া আছে সেখানে দেখি অনেক বাচ্চাই যেন অপুষ্টিতে খুব ভুগছে তাদের নানা রকম সমস্যা দেখা দেয় আমি তাদের বিভিন্নভাবে সাহায্য করতে চেষ্টা করি যেমন আমাদের সরকার থেকে বিভিন্ন রকম পাউডার ওষুধ খাবার দেয় তাদেরকে সেখানে যোগাযোগ করতে বলি এবং তাদেরকে সাহায্য করার চেষ্টা করি সরকার থেকে নানা রকমের খাবার তো এখন বাচ্চাদের দেয়াই হচ্ছে সেখেনে আমি যেয়ে বলি যাতে বাচ্চাগুলো পুরোপুরিভাবে পুষ্টি পায় তার ব্যবস্থা করতে তাদের পাড়ায় সত্যিই আর্থিক দিক থেকে দুর্বল এবং বাচ্চারা অনেক দুর্বল বিভিন্ন রকম রোগে আক্রান্ত তাই আমি তাদেরকে সাহায্য করার জন্যে সব সময় এগিয়ে যাই এবং কীভাবে তারা সুস্থ থাকবে তা সব সময়ে চেষ্টা করি